চাষের আমার প্রিয় দিকগুলি হলো অনগ্রসর শ্রেণীর কৃষকদের উন্নতি এবং কৃষিকাজে এর উন্নতি সাধন করা এছাড়াও কৃষিতে নারীর ক্ষমতার বৃদ্ধি করা